এটা কি নাথগোলা টি সেন্টার আচ্ছা আপনার দোকানটা কখন খোলা থাকে ও প্রত্যেক দিন খোলা থাকে না কিছু দিন টিন আছে কটা থেকে বললেন কটা কী পর্যন্ত ও এখানে কী কী কী পা ও সব রকম পাওয়া যাবে তাই তো তা আপনার রেট কি অন্য দোকানের থেকে কম আমি শুনেছি যে আপনার দোকানে না কি একটু কম রেটে পাওয়া যায় অন্যান্য দোকান বলতে গেলে কত কম নেন আপনি সবার থেকে হুম আপনার দোকানটা কীভাবে আস্তে আস্তে বেড়েছে ও আচ্ছা আচ্ছা মানে অন্যান্য দোকান থেকে আপনার আশেপাশের অন্যান্য দোকান থেকে ওই বাজারে আপনার জিনিসের দাম কম আছে তাই তো হুম সে তো অবশ্যই ঠিকই আছে দাম যদি কম হয় তাহলে কাস্টমার তো যাবেই আপনার দোকানে বেশি দাম দিয়ে সে কিনবে কেন আপনার দোকানে যেহেতু দাম অনেক কম সেহেতু সবাই মানে আমি শুনেছি যে আপনার দোকানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় চা কফি ইত্যাদি হুম ভালো হয়েছে ঠিক আছে নেক্সট টাইম যখন আমি আমরা জিনিস কিনবো আপনার দোকান থেকেই কিনবো হুম কোনো অসুবিধা নেই ধন্যবাদ